হ্যাঁ দাদা কালকের ওই কালচারাল পোং প্রোগ্রামে আপনি এসেছিলেন তো একদম একদম হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি সত্যি সত্যি একদম আর মিউজিশিয়ানরা কেমন বাজাচ্ছিলেন সত্যি আমার তো খুব ভালো লেগেছে

সত্যি সত্যি সত্যিই তাই সত্যিই তাই বড়দের নাচ তো আমার খুব ভালো লেগেছে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি ওদের নাচ দেখে এত সুন্দর পারফরমেন্স আমি আগে কখনও দেখিনি গ্রামগঞ্জে সত্যিই খুব ভালো লেগেছে অবশ্যই অবশ্যই দাদা অবশ্যই দাদা আমি ছিলাম ঘণ্টা দুয়েক আর আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা তবে যেটা এরা করেছে ক্লাব থেকে এটা মনে রাখার মতো একটা বিষয় পরের বছর হ্যাঁ একদম একদম একদম একদম একদম খুব বড় ব্যাপার খুব বড় ব্যাপার ওকে ওকে ওকে ওকে একদম ওকে ওকে ওকে